আমি আঁকা শুরু করেছি অনেক ছোটোবেলাতেই কারণ যখন পড়াশোনা করতাম বাবা বলতো ভূগোল বিজ্ঞান ইত্যাদিতে আঁকা আছে আঁকার মাস্টার আসে একটু আঁক নিজে থেকে আঁকাগুলো ভালো আকঁতে পারবি তাই বাবার কথা শুনে আমার মনে হলো তাহলে একটু আঁকতে যাই স্যারের কাছে আঁকতে যেয়ে দেখলাম খুব ভালোই লাগছে নতুন জন নতুন জিনিস আকঁতে পারছি তাতে নিজেরও খুব আনন্দ হচ্ছে তাই আমি মনে করি অনেক ছোটোবেলা থেকেই বাবার প্রেরণায় আঁকা শুরু করে বাবার জন্যই এখন আমি ভালোই আইমি আঁকতে পেরেছি আর এই আঁকার আমার প্রিয় শিল্পী হলো সৌরভ স্বর্ণকার আমার স্যার কেন স্যার যেরকমভাবে পারেন অনেক কষ্ট করে আঁকা শেখান এবং সব ছেলেই তার প্রতি খুবই আগ্রহী এবং স্যারকে খুব ভালোওবাসি যদি দুদিন স্যারের বন্ধ হয়ে যায় টিউশন স্যারেরা বলে আঁকার জন্যে ছেলেরা বলে আঁকার জন্য মন খারাপ হয় না স্যারের জন্য মন খারাপ হয়ে গেছে এটা খুব শুনতে ভালোও লাগে